আমি যেহেতু শহরাঞ্চলে থাকি সেহেতু পাখি দেখার খুব একটা সৌভাগ্য হয় না যেটুকু দেখতে পাই আমরা সেটুকু হলো কাক কাক পায়রা এইরকম এই এইরকম ধরনের পাখি ওখানে দেখা যায় আর যেসব পাখি ছোট ছোট পাখি দেখা যায় সেসব পাখি মানে অনেক দূর থেকে খুব একটা ভালো দেখা যায় না বোঝা যায় না কি পাখি কিছু কিছু কিছু পায়রাও দেখা যায় এরকম এই এইরকম এইসব পাখি এর ক্ষেতে মানে এইসব পাখি এভাবে শহরাঞ্চলে যেরকম দেখা যায় হয়তো খুবই কম দেখা যায় এ এবার এইসব পাখির আমার যেমন আমার প্রিয় পাখি বলতে বাবুই পাখি আমার খুবই প্রিয় পাখি সে যেমন হচ্ছে ওরা খুব সুন্দর বাসা তৈরি করে ওদের বাসা ঝড় জল কোনো কিছুই ওদের ভিতরে প্রবেশ করতে পারে না কিংবা ও ওদের মানে কী বলবো বে খুবই সুন্দর একটা বাসা আর পাখিটা খুব দেখতে সুন সুন্দর হয় এবং ওদের বাবুই পাখির যে বাচ্চাগুলো হয় তারা তাদের কোনো ঝড় জল কোনো কিছুই লাগে না এবং খুবই সুন্দর ওদের যে বাসাটা হ তৈরি করে ওই বাসাটার যে নিখুঁত কারুকার্য থাকে এই কারিকর্য হয়তো আমাদের কোনো যান্ত্রিক টেকনোলজিতে তৈরি করা সম্ভব নয় যেটা ওরা মানে ঠোঁট দিয়ে বাবুই পাখির যে ঠোঁট দিয়ে ওটা তৈরি করে এর এইরকম শৌখিন কারুকার্য আমরা হয়তো কোনো দিনই দে দেখতে পাওয়া সম্ভব না যেহেত আমি যেহেতু দেখেছি বাসাটা মানে এত সুন্দর ওরা তৈরি করে ওরকম আম মানে কোনোভাবেই কারোর পক্ষে সম তৈরি করা সম্ভব না আর এই সব কারণেই আমার ওই পাখিটাকেই আমার সবথেকে প্রিয় মনে হয় খুবই ভালো সুন্দর আর এই এই যে ওই পাখিগুলোর এরা কি খুব তাল তাল গাছে তাল গাছেটাছে এরকম জায়গায় ওরা বাসাগুলো করে মানে এই যে তালগাছের মানে ডালে এমনভাবে বাসাগুলো তৈরি করে ঝুলতে দেখা যায় এত সুন্দর দূর থেকেও যেমন সুন্দর লাগে কাছে হাতে আনলেও সেরকমই সুন্দর মানে এদের কোনো বিকল্প হয় না এরা এই যে বাসাটা তৈরি করে ঠোঁট দিয়ে যে এত সুন্দর বাসা তৈরি করা যায় সেটাই আমাদের ভাবার মানে ভাবা যায় না ওরা নিখুঁত সুন্দর ডিজাইন কারুকার্য করে এই বাসাটা তৈরি করে এদের এদের বাচ্চাগুলো যখন হয় এ মানে কোনো ঝড় জল রোদ এরা কিছুই পায় না এমনভাবে মানে কোনো ক্ষতি ওদের হয় না এরকমভাবে ওরা সুন্দর মানে এভাবে ওরা বাচ্চাগুলোকে প্রতিপালন করে যে ওই বাসাটা এমনভাবে তৈরি যে এক একটা বাচ্চাও সুরক্ষিত কিংবা মানে কোনো ঝড় জল রোদ ওদের গায়ে লাগবে না এই এইভাবে যে সুরক্ষিত রাখার বিষয়টা এই সব কারণেই বাবুই পাখি ওদের চোখের মানে ঠোঁটের কারুকার্য দিয়ে এভাবে যে এইভাবেও একটা জিনিস তৈরি করা যায় মানুষ আমরা যে না দেখেছে সে কোনো দিনও বুঝতে পারবে না যে এই জিনিসটা এইভাবে তৈরি করা যায় কিংবা এই এত সুন্দর দেখতে হয় আমরা যেমন ভাবি যে এই এই জিনিসটা এইরকম কে তৈরি করলো কিন্তু একটা পাখির ক্ষেত্রেও যে এত সুন্দর করে তৈরি করা সম্ভব এটা আমরা কল্পনাই করতে পারি না কিংবা হয়তো অনেকে দেখেনই নি যে এইভাবেও একটা জিনিস তৈরি হয় শৌখিন শৌখিন জিনিস যারা পছন্দ করে তারা কিন্তু এইসব জিনিসগুলোকে খুব খুব ভালোভাবে ভালোবাসে কিংবা মানে চায়ও যে এরকম জিনিস তারা যদি পায় হয়তো নিশ্চয়ই তারা কিনে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে অনেক জায়গায় আমি দেখেছি যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি যে এই সব বাসা বাবুই পাখির বাসাগুলো দেখা যায় কিনতেও পাওয়া যায় অনেকে কিনে নিয়ে যায় কীভাবে তারা পায় অবশ্য জানি না কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় মার্কেটে আমি দেখেছি খুব কম জায়গায় হয়তো পাওয়া যায় কিন্তু পাওয়া যায় যে এই এই পাখির বাসা এত সুন্দরই দেখতে হয় অন্যান্য পাখির বাসা যেরকম হয় যে একটা হাওয়া দিল উড়ে চলে গেলো কিন্তু এই পাখির বাসাগুলো কিন্তু এরকম নয় খুবই সুন্দর মানে সেফ্টিও যেভাবে ওরা যেভাবে তৈরি করে যে একটা ঝড় দিিল উড়ে বেরিয়ে গেলো সেটা কিন্তু হয় না কিংবা কেউ হঠাশ হঠাৎ করে ছিঁড়ে নিয়ে চলে গেলো এরকমটাও হয় না এদের দূর থেকেও যেমন সুন্দর দেখতে লাগে কাছে গিয়েও দেখা যায় ঠিক সেই রকমই আর এইসব পাখির মানে দূর থেকে আপনারা যে ভিতরে যদি কোনো বাচ্চা হয়ে থাকে সেটা কিন্তু আপনারা দূর থেকে কেউ দেখতে পাবেন না কিন্তু কাছে গেলে হয়তো দেখা সম্ভব কিন্তু যারা কাছ থেকে দেখেছে তারা এই জিনিসটা খুবই ভালো ভালোভাবে মানে বলতে পারবে কি